আচ্ছা এটা কি কাঁচরাপাড়া সরকারি প্রশিক্ষণের নাম্বার তো আচ্ছা ওখানে হচ্ছে আমার মেয়েকে আমি ভর্তি করতে চাই কবে থেকে হচ্ছে অ্যাডমিশান হবে

হ্যাঁ হুম আচ্ছা

ও

হুম

আচ্ছা কী কী ডকুমেন্টস লাগবে ওখানে আচ্ছা আচ্ছা কবে যাব তাহলে আচ্ছা ঠিক আছে রাখি